হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তা কী করতে হবে হ্যাঁ সেটা সাজাতে বলছ কী ফুল দিয়ে ভালো ফুল দিয়ে না প্লাস্টিকের ফুল দিয়ে ও তা কেনা ফুল তো তা গেট তো তিন চার হাজার টাকা পড়বে আর ঘর সাজাতে কিন্তু খাট সাজাতে কিন্তু পাঁচ হাজার আচ্ছা তা আরও যা যা করতে গেলে সামনের গেট করতে গেলে আরও দশ হাজার প্রচন্ড ফুলের দাম কম করে হচ্ছে ঠিক আছে হোক তাপর দেখা যাবে কমসম করে নেওয়া যাবে প্লাস্টিক ফুলের দাম কম ও তো দু হাজার তিন হাজার এক হাজার এরকম না ভালো লাগবে না হ্যাঁ তুমি তো আছ বিশাল অবস্থাওয়ালা লোক তা করবে না কেনো একটা ছেলের বিয়ে আনন্দ করেই তো আনন্দ করতে হবে ফুলটুল না দিলে কী করে হবে আনন্দ করে বেশ ভালো করে ভালো করে সাজাতে হবে গেট টেট নাহলে হবে কী করে পয়সা আছে করবে না কেনো পয়সা আছে করতেই হবে অল্প হ্যাঁ অতিরিক্ত তাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে হোক তারপরে সে দেখা যাবে কীভাবে নিই তখন দেখা যাবে তা বেশি কম দিলে হবে না গোলাপ ফুল আর কী ফুল চাই ক পিস লাগবে গোলাপ ক পিস লাগবে গোলাপ ক পিস লাগবে আচ্ছা ঠিক আছে আর রজনীগন্ধা ক জোড়া লাগবে মালা রজনীগন্ধা মালা কতো লাগবে ও আচ্ছা খাবার ওখানেও তো দিতে হবে ফুল হ্যাঁ তাহলে আর তাহলে তো একটু আনন্দ না করলে ছেলের বিয়ে বলে কথা আনন্দ তো করতেই হবে পয়সা পয়সা না ছড়ালে আনন্দ হয় বৌ আসবে ঘরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর ওই ডেটটা জানাবেন ডেটটা জানাবেন কবে আচ্ছা ঠিক আছে তাহলে কিছু বায়না দিতে হবে তো পয়সা আচ্ছা ঠিক আছে আচ্ছা কিছু টাকা না দিলে তো হবে না আগের থেকে আমরা ফুল টুলগুলো এ তো সেটা তো লাইন টাইন করতে হবে অতো টাকার ফুল আমরা আনবো কী করে কিছু পয়সা আগে তো দিতে হবে আচ্ছা মোট কুড়ি হাজার টাকা পড়বে দশ হাজার দিতে হবে কিন্তু আর দশ হাজার পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দশ হাজার দিলে ওতে আমি কাজ মিটিয়ে নেবো তাপর আর দশ হাজার দিতে হবে

আচ্ছা রাখলাম